বিশেষ সূর্যোদয়ে সূর্য অস্তের সময় আকাশের সৌন্দর্য ক্যাপচার করার একটা খুব সুন্দর মুহূর্ত তো সেই মুহূর্তটা আপনি মনে করেন কোনো মোবাইলে ভালো মোবাইল বা ডি এস এল আর আমি তো ফটোগ্রাফার বলতে আমি ছবি তুলতে ভালোবাসি তাই আমার নিজস্ব ডি এস এল আর আছে তো মোটামুটি আমি ডি এস এল আরে আর কি ছবিটা আর কি আপনি তুলি তো খুব সুন্দর আর কি দেখায় এবার আপনি যখন তুলবেন ছবিটা প্রথমত আপনাকে ঠিকঠাক লেন্স লাগিয়ে ঠিক অ্যাঙ্গেলে ছবিগুলো আপনি তুলতে পারলে অত সৌন্দর্য আর কি দেখাবে তো সূর্যের আপনার এ ক্যাপচার অনেকে করতে পারে না করতে অনেকে বলতে অনেকে আর কি ছবি ঠিকঠাক তুলতে পারে না বা আপনি নর্মাল যদি আপনি কেউ যে ছবি তোলে সে ঠিকঠাক পারবে না তো মোটামুটি আর কি আমার একটু আধটু নলেজ আছে তার জন্য আর কি সম্ভব হয় তাহলে আমি পারব বা চেষ্টা আমি করি তো আপনি যখন ছবিটা তুলবেন পাহাড়ের ওপরে যদি সূর্যটা আর কি অস্ত যাচ্ছে সেই মুহূর্তে আপনি যদি ছবিটা তোলেন একটা দারুণ দৃশ্য পাহাড়ের নিচে সূর্য ডুবছে সেই মুহূর্তের একটা ছবি যদি আপনি তোলেন তো একটা দারুণ দৃশ্যর মতন দেখায় তো এই ছবিগুলো দেখবেন আপনি কোনো গুগলে বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন তো বেশ ভালো লাগে এভাবে আর কি আমার ছবি তোলার আর কি খুব আগ্রহ ছিল বা তুলেছি তো মোটামুটি আপ আর আপনি যদি এই ফটোগ্রাফি প্রতিফলনের ব্যবহারে কিছু সৃজনশীল উপায় বলতে আপনাকে ঠিকঠাক একটা ছোট বা আপনি মনে করেন খুব কাছে যেতে ছোট লেন্স বা খুব দূরে থাকলে বড় লেন্সে লাগিয়ে আপনি এটা করতে পারেন তো এইভাবে আর কি